হ্যাঁ আমার বাড়িতে টয়লেট আছে ও বাথরুমও আছে কিন্তু আমি গল্প শুনেছি আমার দাদুর কাছে দাদুদের ছোটোবেলাতে না কি তাদের টয়লেট ছিলো না টয়লেট বাথরুম কিছুই ছিলো না তারা মাঠে ঘাটে টয়লেট করতো এবং তারপর আস্তে আস্তে তারা কুয়ো কুয়ো ভি করে মানে টয়লেট বানালো এবং সেখান থেকে মানে মাটির টয়লেট এলো তারপরে পাকা টয়লেট হল আগেকার দিনে মানুষ মাঠে ঘাটে সবাই বাথরুম করতো বা টয়লেট করতো টয়লেট করার সময় যদি তারা দিনের বেলা টয়লেট করত যেখানে মাঠে যেত সেখানে টয়লেট করার সময় কোনও মানুষ থাকলে তারা টয়লেট করতে পারতো না বা আর রাত্রে তারা যদি টায় তারা টয়লেটে গেলে তাদের অসুবিধাও হতো রাত্রে কোনও সাপ বা কোনও পোকামাকড় কামড়ানো কামড়ানোর ভয় থাকতো সেই জন্য আগেকার মানুষের টয়লেটের অনেক অসুবিধা হতো এখন মানুষে ঝেমন ঘরে ঘরে টয়লেট হয়েছে যেমন প্রধানমন্ত্রী একটা যোজনায় মানে স্কিম চালু করেছে যেমন প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত বলে একটা কোনো কিছু একটা এরকম আছে তাতে প্রতি ঘরে ঘরে টয়লেটের টয়লেট মানে বানিয়ে দিয়েছে এবং তাতে মানুষর মানুষের অনেক সুবিধা হয়েছে মানুষের টয়লেট করতে